পশুপালন খাদ্য নিরাপত্তা অবদান রাখতেই পারে যেমন এমন এখন অনুষ্ঠান বাড়িতে যেগুলো হয় এবং পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে ডিফ্রেন্ট জায়গা সে চিকেনের চাহিদা মেটাতে পারে মেটাতে গেলে আর মানে চিকেন ইয়ে করতে হবে বা মুরগি চাষ করতে পারে না হলে চিকেনের চাহিদা মিটনোই যাবে না সেই জন্যে মুরগি পালন করাটাও তিন খুব দরকার এদিকে ছাগল চাষও করা দরকার নতুবা ছাগলের মাংসের চাহিদা মেটানোই যাবে না একটা সময় শেষ হয়ে যাবে সেই জন্য চাষিদের সেইগুলো চাষ করা দরকার না হলে মাংসের জোগান তারা পাবেই না আর দুধ যদি চাষীরা গরু চাষ না করতো তাহলে দুধ কোথা থেকে পেতো সেই জন্য কৃষকদের গরু চাষ করা অবশ্যই দরকার এবং এ এই চাষের ব্যাপারে আরও কিছু টিপস দিই যেমন উন কার উন্নত মানের খাবার এখন প্রতিটি দোকানে দোকানে পাওয়া যাচ্ছে পশু পাখিদের জন্য যেখানে পশুর খাদ্য বিক্রি হয় তো সেই দোকান থেকে খাবারগুলো যদি সংগ্রহ করে মানে আমি বলতে চাইছি ভালো মানের খাবার যে খাবারগুলোতে পশুর শক্তি বা পশুর ঠিকঠাক প্রোটিন থাকে সেই সেই খাবারযুক্তগুলো প্রোটিনযুক্ত খাবারগুলো পশুকে খাওয়ালে পশুর স্বাস্থ্য ভালো থাকবে মাংস ভালো হবে যারা দুধ দেয় তাদের দুধও ভালো হবে যারা ডিম দেয় তাদের ডিমও ভালো হবে আর যদি পশুদের থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে পশুদের অনেক রোগ জীবাণু থেকে অনেকটা তারা বেঁচে যাবে

তো এই দিকগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অনেক কম খরচেই আমরা পশু চাষ করতে পারি আমাদের এলাকায় আমি যতটুকু জানি অনেক পোলট্রি ফার্ম আছে এবং অনেক যেখানে গরু চাষ করা হয় সেই অনেকেই গরু চাষ করে এইরকমই দুধের জন্য মানে দুধ বিক্রি করেই তাদের সংসার চলবে এখানে খাদ্যও অনেক দোকান আছে পশুর তো এইটুকুই বলার ছিল